হ্যাঁ ভারতে অনেক ব্যবসায়ী রয়েছে শিল্পপতি এবং নেতা আছেন যারা শিক্ষা প্রযুক্তি বিনোদন বাণিজ্য এবং পরিবহনের মতো ডোমেনকে অনেক উপায়েই পরিবর্তন করেছে গত কয়েক বছরে আমাদের জীবনের যে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে এ আমি খুবই খুবই গর্ব গর্ববোধ করি যে সি যে যারা যেই নেতারা বা যে যারা আমাদের এই এই সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখে এ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব